বর্ষাকালে জমে থাকা জল বাড়ির আশেপাশে ড্রেনের ধারে বা কোনো ডোবাশয় জায়গায় যেইসব জল জমে থাকে সেইসব জল থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের উৎপত্তি হয় এবং তার ফলে অনেক মানুষ একসাথে প্রবলেমে পরে যায় ও যন্ত্রনায় পরে যায় রোগ সংক্রমণ হয়ে যায় তাদের তার ফলে সেইসব সে সেইসমস্ত জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং জল যাতে না কোথাও জমে তার তারজন্য যথেষ্ট যথেষ্ট উপায় বের করতে হবে যাতে সেই জল সেখানে না জমে তার ফলে রোগটা অনেকটাই কম হবে আর তাছাড়াও ম্যালেরিয়ার দিক থেকে সবসময় মশা মশারি টাঙিয়ে থাকা উচিত এবং মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এর ফলে অনেকটাই রোগটা সংক্রমণ কম হবে